আমাদের এলাকাতে প্রযুক্তির সহায়তা সিস্টেমটা আগের তুলনায় এখন অনেকটাই উন্নতি হয়েছে যতো দিন যাচ্ছে প্রযুক্তি ততই বেড়ে চলেছে এবং প্রযুক্তির ফলে সাধারণ মানুষের অনেকটা উপকারও হয়েছে তারা অতি অল্প সময়ে যে কোনো কাজ খুব কম খাটুনির মাধ্যমেই সেরে নিতে পারে এমন কিছু বড়ো সমস্যা রয়েছে যেটা হলো জলের সমস্যা বা চাষবাসের জন্য যতোটা জল লাগে সেই সমস্যা এবং আমি মনে করি ওই সমস্ত সমস্যাগুলি সম্প্রদায়ের সমর্থন পাওয়ার জন্য সম্মুখীন হতে হবে কারণ যতো দিন যাচ্ছে ততো দিনকে দিন জলের মান বা লেয়ার আরো কমে যাচ্ছে